বিশ্বকর্মা ট্রাভেলস আমি হুগলি জেলার জয়রামবাটি গ্রাম থেকে বলছি ওখানে আমি আপনার ওখান থেকে একটি ক্যাব বুক করতে চাই আপনার ক্যাবের কীরকম কী ভাঁড়া যদি আমাখে জানান তাহলে আমি সেই অনুযায়ী একটি ক্যাব বুক করবো চারজন ধরে এমন গাড়ির কীরকম ভাড়া হবে আর ছয় জন ধরা গাড়িরও কীরকম ভাড়া হবে যদি দুটাই জানান তাহালে খুব ভালো হয় আমি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত যাবো ওখানে রামকৃষ্ণের যে মন্দির আছে সেটা আমার বাড়ির সদস্যদেরকে নিয়ে ঘুরে দেখবো আপনার কতটা ভাঁড়া যদি আপনি বলেন তাহলে খুব ভালো হয় আর ওই ভাঁড়াটা ছোটো গাড়ির কতটা বা বড়োটার কতটা সেটাও বলতে হবে ছোটো গাড়ির জন্য আপনি পাঁচশো টাকা নেবেন আর বড়ো গাড়ির জন্য ছশো তাহলে তো আমার মনে হয় বড়োটাই ভালো হবে একশো টাকার জন্য আমরা খুব আরামে যাবো আমি আপনাকে বলছি ওই ছয়জনের গাড়িটাই আপনি নিয়ে আসবেন কাল সকাল দশটার সময় আমরা বেরোবো ওখানে পুজো দেবো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবে আপনি সকাল দশটায় আপনার গন্তব্যে চলে আসবেন